রোগ প্রতিরোধ এবং সুস্থ থাকার জন্য অনেক মানুষ সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় যায় কিন্তু আমার জীবনে এই উনচল্লিশ বৎসর বয়েস হলো ভগবানের কৃপায় রোগ সেরকম নাই তবে যতোটুকু হয় আমি নিজেই নিজের সেবায় উঠি কারণ আমি খাওয়া দাওয়াও করি খুব সাবধানে ভয়ে যখনই একটু শরীর খারাপ হয় ভয়ে খাওয়া দাওয়া করি না যখন ঠান্ডা লাগে তখন গলায় বেঁধে এবং খুব সাবধানে থাকি বলে আমি ডাক্তারখানায় খুব কম যাই যত যে রোগ হোক যেইভাবে নিজের সেবা করলে সুস্থ থাকবো সেটাই করি ঠান্ডা লাগলে আমি নাকে কানে সেঁক নিই ব্যাথা লাগলে লোশন তেল বা চুন হলুদ এই সব গরম করে লাগাই এবং পায়খানা হলে নিজে থেকেই ও আর এস বা দু একটা ঘরে ছোটো খাটো ট্যাবলেট মেট্রোনিডাজোল বা এন্ট্রোকুইনাল ট্যাবলেট এনে রাখি সেগুলো খেয়েই সুস্থ হয়ে যাই এখন পর্যন্ত কোনো ডাক্তারের কাছে খুব বেশি যেতে হয় নি